আমি মনে করি যে চলচ্চিত্র শিল্পীদের সম্পর্কে রিপোর্ট করা সমস্ত কিছু তথ্য বাস্তব বা সঠিক বা প্রয়োজনীয় নয় কারণ বিভিন্ন ধরনের মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তাদের পছন্দের মতো রঙ চড়িয়ে খবর অবশ প্রচার করেন যাদের যাতে তাদের টি আর পি বাড়ে বা ফ্যান ফলোয়ার্স বাড়ে বা তাদের চ্যানেলের দিকে সবাই নজর রাখে বেশ কিছু খবরকে উপর থেকে রঙ চড়িয়ে তাদের যেমন টি আর পি কিছু ক্ষেত্রে বাড়ে তেমন মানুষও এক্ষেত্রে ঠিক বিভ্রান্ত হয়ে যায় তাই বিভিন্ন ধরনের

এই ধরনের খবর সঠিক হলেও অনেক ক্ষেত্রেই এক্ষেত খবরগুলি মিথ্যা এবং ভুয়ো হয় শুদুমাত্র টি আর পি বাড়ানোর ক্ষেত্রে এগুলি করা উচিত নয় কারণ তারা সম্মানীয় ব্যক্তি তাদের বিভন্ন ধরনের কাজের মধ্যে ঢুকতে থাকতে হয় তাই তাদের সাধারণ কাজকেও অসাধারণভাবে চালিয়ে দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না তাই রঙ চড়িয়ে খবর প্রচার করবেন না তা সাধারণভাবেই প্রচার করুন